তেইশ ছয় দুহাজার ছয় তেইশ পাঁচ দুহাজার সাত আটাশ তিন দুহাজার নয় কুড়ি বারো দুহাজার আট সাতাশ তিন দুহাজার চোদ্দ